হ্যাঁ আমি স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি সম্পর্কে অবগত আছি আমি এসব দুর্নীতি সম্পর্কে অনেক ভুক্তভোগী রয়েছি হ্যাঁ তার মধ্যে রয়েছে যেমন সরকারি হাসপাতালে ঘুষ দেওয়া হাসপাতালে বিছানা বিক্রি করা প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিতরণ করে দেওয়া এইসবগুলো আমি অনেকবার ভুগেছি সরকারি স্বাস্থ্য খাতে আমাদের হাসপাতালে একবার এক কোটি টাকা সরকার থেকে দিয়া হয়েছিলো সরকার স্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্যে কিন্তু আমাদের হাসপাতালে কিছুই করা হয় নি সেই টাকাগুলো নেতা মন্ত্রীগুলো খেয়ে নিয়েছিলো হ্যাঁ তাছাড়াও সরকারি হাসপাতালে তো ঘুষ নেওয়া চ হামেশাই চলছে হ্যাঁ ঘুষ নিয়ে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয় বিভিন্ন চিকিৎসার সাজ সরঞ্জাম বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন নার্সিংহোমের কাছে বা বিভিন্ন ওষুধ দোকানের কাছে তাছাড়া হাসপাতালের বিছানা পাওয়ার জন্য অনেক জায়গায় ঘুষ দিতে হয় যদি না ঘুষ দিই তাহলে আমার যতই অসুস্থ রোগি থাকুক না কেনো হ্যাঁ তাদেরকে বিছানা দেওয়া হয় না হ্যাঁ মেঝেতে শুয়ে থাকার সারা রাত শুয়ে রাখে তা ফলে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা হয় তাছাড়াও রয়েছে প্রেস্ক্রিপশন ছাড়াই অনেক জাগায় ওষুধ দিয়ে দেয় হ্যাঁ হাসপাতালে গিলে হ্যাঁ যাদের চেনা জানা রয়েছে তারা যদি গিয়েও কিছু না বলে তবুও তাদেরকে বলা রয়েছে হাসপাতালে তারা তাদেরকে হ্যাঁ বিভিন্ন অনেক অনেক ওষুধ দিয়ে দেওয়া হয় আর তারা নিয়ে গিয়ে ওষুধ দোকানে বিক্রি করে দেয় তাছাড়া বিভিন্ন নার্সিংহোমের সেই ওষুধকে পাচার করিয়ে দেয় হয় ফলে সাধারণ মানুষজন হ্যাঁ বিভিন্ন ধরনের ভুক্তভোগী হয়ে আছে